মানুষের মধ্যে একাত্মতা বজায় রাখা সহিষ্ণুতা মানবিকতা ও কর্মে প্রেরণা জোগানোই হলো ধর্ম কিন্তু বর্তমানে কিছু স্বার্থান্বেষি মানুষ ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন তৈরি করে ভেদাভেদ সৃষ্টি করে বিশৃঙ্খলতা ছড়াতে চায় তাই তো কবি নজরুল লিখেছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া ধর্ম বিভাজন ঘটায় না ধর্ম পরস্পরের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলে হিন্দু মুসলিম খ্রিষ্টান ইত্যাদি ধর্ম কেবল প্রচলিত ও আক্ষরিক প্রকৃত ধর্ম হল মানব ধর্ম আর্ত পীড়িতদের সাহায্য করাই প্রকৃত ধর্ম ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়াই হলো প্রকৃত ধর্ম স্বার্থপরতা এড়িয়ে চলাই ধর্ম বিপন্নদের রক্ষা করাই ধর্ম আর দুর্বলদের পাশে দাঁড়িয়ে সাহস জোগানোই হলো ধর্ম